হ্যাঁ আমি একটি সেলাই ইস্কুলে ভর্তি হয়েছিলাম সেখানে ছমাসের একটা সেলাই শিখেছিলাম তো সেখানকার যিনি শিক্ষিকা ছিলেন তিনি আমাকে প্রথম প্রথম কিছু নকশা এবং প্যাটার্ন আমাকে বেছে দিতেন তারপর থেকে আমি নিজে নিজেই কিছু করতে শুরু করি এবং আমার যেগুলো ভালো লাগতো সেগুলো ইঞ্চি টেপ দিয়ে মেপে আমি কাগজে চক দিয়ে এঁকে সেগুলো কেটে নিতাম এবং সেই ভাবে তৈরি করা শুরু করতাম এস ছাড়াও আমি বিভিন্ন সময়ে ইউটিউবে বিভিন্ন কাটার ডিজাইন দেখে থাকি সেখান থেকেও আমি কিছু নকশা তৈরি করে রাখি এবং এই ভাবেই আমি আমার কাজ চালিয়ে থাকি